এটা কি রেলের টিকিট কাউন্টার আচ্ছা আমি একটু ভেলোরে যাবো আমি একটু দিনেই যাব তা ভেলোরে গেলে কত টিকিটের দাম হবে সেটা কি একটু জানাবেন এসিতে গেলে কেমন খরচা বা এমনিতে গেলে কেমন খরচা তাতে কী আচ্ছা আচ্ছা তা আমি তো যাবো তাহলে আপনি এখানে একটা কোনো গাড়ি করে দিতে পারবেন আবার বাড়ি থেকে তো নিয়ে যেতে হবে এটা আচ্ছা আচ্ছা ওটা তাহলে কেমন ভাড়া ফাড়া পড়বে সেটা আমাকে জানালে খুব ভালো হয় এবং হ্যাঁ হ্যাঁ হাওড়া পর্যন্ত গিয়ে আমাকে পৌঁছে দিলে আমি ওখান থেকে ট্রেন ধরে চলে যাব সেইরকম একটা গাড়ির ব্যবস্থা করে দিেন আপনাদের তো জানাশোনা আছে আচ্ছা আমি তাহলে আপনার সঙ্গে কি যোগাযোগ করবো তাহলে আপনার ফোন নাম্বারটা দিলে আপনি তাহলে টিকিট বুক করবো বা আপনার সঙ্গে যোগাযোগ করবো তাহলে আমি কবে যাব